আমি যদি কখনো ভ্রমণের সুযোগ পাই সেই দেশটির নাম হল সুইজারল্যান্ড কারণ এর মনোরম ল্যান্ডস্কেপ মনমুগ্ধকর শহর এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সহ ভারতীয় দম্পতিদের রোম্যান্টিক ভ্রমণের জন্য একটি লোভনীয় গন্তব্য হয়ে উঠেছে মহিমান্বিত সুইস অ্যালপ্স থেকে জেনিভা হ্রদের নির্মল পর্যন্ত সুইজারল্যান্ড ভ্রমণকারীদের হৃদয়কে মোহিত করে এমন অভিজ্ঞতার আধিক্য দেয়